আমার নেওয়া সবথেকে আরামদায়ক ছুটি হচ্ছে যে ছুটিটা নিয়ে আমি বন্ধুদেরকে নিয়ে বন্ধুদের সাথে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছি তো সেই শান্তিনিকেতনে যাওয়ার সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভূমি সেখানের যে উপলব্ধি সেখানের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা খুবই অতুলনীয় এবং অভূতপূর্ব আমার কাছে একটা অন্য রকম অভিজ্ঞতা সেই সোনাঝুরির হাট ঠিক আছে সেইখানে মানুষের যে রুটি রুজির জন্য তারা নিজেস নিজেরা যে সমস্ত যে নিজেদের হাতে করে পাঞ্জাবি কাপড় বা এই আরো যে অন্যান্য ধরনের জিনিস যেইগুলো আছে নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলো নিয়ে এসে সেই হাটে তারা বিক্রি করছে এবং আমাদের মতো মানুষজন সেইগুলোকে নিয়ে আসছে একটা যে রীতি রেওয়াজ পুরানো সেই সব জিনিসগুলো শান্তিনিকেতনে গেলে আমরা যে অনুভব করতে পারি রবীন্দ্রনাথের ছোঁয়া রবীন্দ্রনাথের বসত বাড়ি ঠিক আছে এই মিউজিয়াম যেগুলো আছে সংগ্রহশালা এইগুলো শান্তিনিকেতন সত্যিই এক শান্তির জায়গা ঠিক আছে তো আলাদা করে আর কিছুই বলার নেই শান্তিনিকেতন সম্পর্কে তো এখানে যেহেতু আমরা সমস্ত বন্ধুরা মিলে গিয়েছিলাম তো আরো রোমাঞ্চকর হয়ে উঠেছিলো আমাদের এই জার্নিটা ভ্রমণটা এটাই